আমি মনে করি শহরের সংবাদপত্র গ্রামীণ সংবাদ সঠিকভাবে চিত্রিত নাহলেও একেবারে হয় না তা কিন্তু নয় শহরে সংবাদপত্র গ্রামীণ সংবাদ কিছুটা হলেও চিত্রিত হয় এবং সব সাংবাদিকদয় একেবারে সঠিকভাবে চিত্রিত হয় না বর্ষায় শহরে কোথাও যদি জল জমে যায় তাহলে সেটা সংবাদপত্রের একবারে হেডলাইনে ছাপানো হয় কিন্তু গ্রামের বর্ষার জল ঢুকে রাস্তাঘাট ডুবে যায় ফসল সবজি ক্ষেত মাছ সব কিছু নষ্ট হয়ে যায় এমনকি মানুষের রুজি রোজগার সব বন্ধ হয়ে যায় ছোটো ছোটো শিশুরা জলের ভেসে যায় জলে ডুবে অনেকে আবার মারাও যায় গ্রামের অবস্থা এতোটা খারাপ হয়ে থাকে যে সেখানে সাংবাদিকরা ভালোভাবে পৌঁছাতে পারে না এই ভালোভাবে পৌঁছাতে না পারার কারণে নিজের মন গড়া কিছু কাহিনী লিখে দু একজনের মুখে শুনে সেগুলো সাংবা পত্রে ছাপিয়ে দেয় গ্রামের রাজনীতি নিয়ে সব সময় মারামারি হানাহানি বোমা বাজি খুন লেগেই থাকে এবং যা ঘটে সাংবাদিকদয় তার ঠিক উলটোটা কাগজে ছাপিয়ে দেয় কয়েক মাস আগে আমাদের এখানে আমার বাড়ির পাশে এক কাকা খুন হয়ে যায় তদন্ত করে জানা যায় যে সেই কাকার বড়ো বৌদি তাকে খুন করেছে তাকে মাঠে ডেকে নিয়ে গিয়ে খুন করার কারণ হলো বৌদি তার ঘরে প্রেমিক নিয়ে আসতো এবং একটি কাকা তার বৌদির কুকীর্তি দেখে ফেলে বৌদিকে সাবধান করে দেয় যে এরপর যদি এমন ঘটনা ঘটে তো বাড়ির সবাইকে জানিয়ে দেবে সেই কাকা কিন্তু বৌদি তার ককা তার কথা রাখতে পারেনি কিছু দিন পরে বৌদি তার প্রেমিক মিলে কাকাকে খুন করে দেয় এই খবর সাংবাদিক ছাপিয়েছে ঠিক তার উলটো সম্পত্তির লোভে বৌদি তার দেওরকে খুন করেছে গ্রামের রাজনীতির নেতারা গ্রামের মানুষের অনেক অত্যাচার করে যা মিডিয়ার দেখানো উচিত কিন্তু মিডিয়ায় সেগুলো কিছুতেই দেখানো হয় না